তারা এবং মহাবিশ্ব থেকে আমরা অথবা আমি অথবা মানুষেরা অনেক কিছুই শিখতে পারে বলে আমার মনে হয় যেমন তারা তারা একটা ছোট ছোট জিনিস হয়ে যে এই যে আলো দিচ্ছে বা রাতে জ্বলছে দিনে নিভছে তো এটা কীভাবে সম্ভব এটাও মানে এখান থেকেও মানুষের কিছু শেখার বিষয় রয়েছে এবং মহাবিশ্বে যারা আছে বা যেনারা আছেন তারা কী করে কী করছে বা কী খাচ্ছে সেটা যদি আমরা মানুষেরা জানতে পারতাম তো সেটা অবশ্যই আমরাও চেষ্টা করতে পারতাম সেখানকার মতো হওয়ার মতো এবং এটাই জানার বিষয়